হ্যাঁ তন্ময়দা ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বলছি আজকে একটা কী নিউজ শুনলাম আমাদের কলেজের নিয়ে যে বুলবুল হালদারকে নাকি প্রেসিডেন্ট করছে কেন তোমার তোমার ভালো লাগে আমার তো মনে হয় ওকে দিলে ও পারবে না কলেজে গেলে কলেজের ন্যাক থাকলেই হবে মানে মানসিক দিক থেকেও তো ভালো হতে হবে না মনুষ্যত্বের দিক থেকেও সব দায়িত্ব ফায়িত্ব কি নিতে পারবে না তবুও একটা এসব নিয়ে আলোচনা হলে ভালো হতো না যে কলেজের মধ্যে না ওইটা শুনলাম বলেই ওই জন্যই এটটু মনে খটকা লাগলো ওই জন্যই তোমাকে ফোন করেছি

না তবুও এক তবুও একবার দেখো যে কলেজে বলে একবার দেখো তা আমার তো নিজের ডাউট লাগছে আমি সবাইকে কী করে বলবো সাপোর্ট করতে বলো আচ্ছা ঠিক আছে দেখো যা ভালো বোঝো ভালো থেকো